হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন বলুন হ্যাঁ অ্যাকচুয়েলি সেটা তো মানে বলতে পারব না দাদা লাইনে কাজ চলছেন বুঝলেন হ্যাঁ কাজ তো চলছে এ কাজ চলছে ও মানে এই কিছুক্ষণ পরে কাজ কাজ ট্রেনটা অবরোধ করে রাখা হয়েছে বুঝতে পেরেছেন এখন দাদা আপনার যদি খুব এমার্জেন্সি হয়ে থাকে তাহলে আপনি বাই রোডে যেতে পারেন কারণ ওভাবে তো নিশ্চয়তা দিতে পারব না যে এখুনি হয়ে যাবে কি লাইনে কাজ চলছে দাদা কাজ শীঘ্রই কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি আমরা বুঝলেন না তেমন কোনো তো আপডেট নেই অ্যাকচুয়েলি কাজ চলছে বুঝলেন এখন দুটো তিনটে লাইন ফল্ট করেছে ওই জন্য তো কোন লাইনটা ফল্ট করেছে আগে চেক আপ চেক আপ হয়েছে চেক করে ধরা পড়েছে অ্যাকচুয়েল অ্যাকচুয়েলি দাদা ওই আপনার আপনার ওই লাইনটা তো বেশি মানে লাইন ফল্ট হয়েছে তো এবারে সেটা চেকিং চলছে চেকিংয়ে ধরা পড়েছে কোন লাইনটা ফল্ট হয়েছে এবার তারপর তো সেটা একটু মানে প্রসেস তো আছে দাদা আপনি বলবেন হয়ে যাবে রাত্রে কাজ চলবে অন্য লাইন দিয়ে ট্রেন তো ওভাবে সম্ভব নয় দাদা একটা কাজ চলছে লাইনে কাজটা কমপ্লিট হয়ে যাক